হ্যাঁ হ্যালো আচ্ছা বলুন ও আনন্দবাজার পত্রিকা হ্যাঁ ম্যাম দিতে পারবো বলছি তাহলে আপনার বাড়ির ঠিকানাটা বলে দিন

ওই সকাল ছ সাততার মধ্যে আমরা দিয়ে দেবো পার মান্থ ম্যাম আমাদের তিনশো টাকা করে আপনি আজকের বলবেন আমি পরশু দিন থেকে কান করে দেবো পরশু দিন থেকে কন্টিনিউ করবো হ্যাঁ ম্যাডাম ইংলিশ পেপার বর্তমান এ দুটো আছে আপনাদের আনন্দবাজার তিনটে এই তিনটে আমাদের আছে আপনার কোনটা লাগবে না না তি ও ওটা আপনার তিনশো দুটো নিলে আমরা ম্যাম সাড়ে তিনশো করে নিই দুটো মিলিয়ে মানে একটা দিলে আমরা তিনশো দিই আর দুটো যদি হয় দুটো দিলে তাহলে দুটো আমরা ওই সাড়ে তিনশো টাকা করে নিই

হুম হুম হ্যাঁ পরশু দিনের থেকে আমি কান্টিনিউ করে দেবো